আমার কাছে যে কম্পানির মোবাইলটি রয়েছে সেখানে চার্জারের খুবই ডিস্টার্ব রয়েছে এবং চার্জারের বড়ো হওয়ার কারণে এছাড়াও চার্জারের প্লাগিংয়ের সমস্যা থাকার কারণে মোবাইলটি চার্জ হতে খুবই সময় নেয় এছাড়াও মোবাইলের ওজনটা খুবই বেশী হওয়ার কারণে সহজে ক্যারি করতে বা খুব একটা ভালো লাগে না এছাড়াও মোবাইলের মধ্যে সাউন্ডের বা স্পিকারের ডিস্টার্ব থাকার কারণে ঠিক আছে সাউন্ডও হয় না খুব একটা বেশী এবং আমরা বিভিন্নরকম শো দেখে অতটা আনন্দ উপভোগ করতে পারি না তার জন্য আমি এই মোবাইলটিকে খুব একটা বেশী কাউকে নিতে বারণ বারণ করব কারণ সাউন্ডও ভালো না এছাড়াও চার্জ হতে অনেকক্ষণ সময় নিয়ে নেয় এবং এবং ক্যামেরার সামনে ক্যামেরার ছবিগুলো খুব একটা ভালো ওঠে না এবং ছবিগুলো খুবই ফেটে ফেটে যায় যার কারণে এই ছবিগুলো মোবাইলটি খুব একটা বিশেষ এই সব দিকে ভালো না তো এর জন্য আমি মোবাইলটিকে নিতে বারণ করছি বা ব্যবহার করতে একটু কেমন লাগে